হ্যালো আপনি কি ওলা কম্পানি থেকে বলছেন তো আপনার ওলা যেগুলো ছাড়া আছে ক্যাবগুলো ছাড়া আছে কলকাতাতে এগুলো খুবই খারাপ অবস্থা আপনার ওলার কারণ গাড়ির তো একদমই যা খুশি আপনার যে ব্যাক সাইডের যে সিটটা রয়েছে সেটাও ছেঁড়া ঠিক আছে তো ঠিক মতো হর্ন বাজে না পিছনের দিকের কেউ এসে মেরে দিচ্ছে তো সে ঠিক মতো ড্রাইভার কাজ করতে পারছে না ঠিকমতো চালনা করতে পারছে না তো এইটুকু রাস্তা ফরিদপুর থেকে হাওড়া মাত্র বত্রিশ কিলোমিটার এইটুকু আসার জন্য তার সময় লেগে গেল আধা ঘন্টা তো সেই হিসেবে আপনাদের এই ওলাগুলি ঠিকঠাক কিছু করা উচিত আপনাদের এই এত বড়ো একটা কম্পানি যেখানে এত কিছু পরিবহণ এজেন্সি আপনারা খুলে রেখেছেন সেই হিসেবে এত একটা খারাপ ক্যাব যেটা আমার আজ হয়েছে যেন এটা কারো না হয় সেই হিসেবে আমি বলব যে আপনি আমার আপনার ক্যাবগুলি ঠিকঠাক করে যত্নে রাখুন এবং সুন্দর করে পরবর্তী যে কাস্টমার আসবে তার ঠিকঠাক করে পরিবেশন করুন তো আপনার যে ড্রাইভার ছিলেন তিনিও খুব হতভম্ব যখন যা খুশি বকে বসেন বলে বসেন তো ঠিকঠাক ব্যবহার জানে না তো তাই আমার খুবই খারাপ লাগল আপনার এই ওলা ক্যাবে আমার ভ্রমণ